হ্যালো হুম বলছেন

হ্যাঁ বলুন বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না ক্লাস হচ্ছে বাচ্চাদের নেওয়া হচ্ছে ওই সুদিতি ম্যাম উনি আপনার ক্লাসটা দেখিয়ে দিচ্ছেন মাঝে মধ্যেই যে বাচ্চাদের আর এ যখন আসেন মানে আপনি তো যে মানে এখন কেমন আছেন কেমন আচ্ছা শুনুন না এর মধ্যে আমাদের একটা ইসে হচ্ছে যে আলোচনা হচ্ছিলো আপনাকেও তো ভীষণ প্রয়োজন ছিলো প্রয়োজনটা ছিলো হচ্ছে আমাদের যেহেতু স্কুলটা পুজোর আগে ছুটি হয়ে যায় পুজোর আগেই তো ছুটি হো ছুটি হওয়ার সমায় এসে গেছে সেইখানে আমাদের একটা ঠিক করা হচ্ছে বাচ্চাগুলো একটু বিভিন্ন স্কুল যেমন অনুষ্ঠান করে আমাদের স্কুলও তো আমরা একটা মানে অনুষ্ঠান করি বিভিন্ন অনুষ্ঠান করি তা পুজোর আগে এবার একটা অনুষ্ঠান করবো ঠিক করেছি আমরা না না না ওর উপর ওর ওর উপর ওর উপর যদি একটা নৃত্যনাট্য নৃত্যগীতি আলেখ্য করা হোক না তালে আমরা ভেবেছিলাম একটা এই মানে ছোটো ছোটো ওই মে বাচ্চাগুলোকে নিয়ে মেয়েদের যে যে একটা নৃত্যগীতি আলেখ্য যেটা মহিষাসুরমর্দিনীর উপর একটা ছোট্টো স্ক্রিপ্ট করা হবে আর একটা আছে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের মনে করুন এর সাথেই বিড়ম্বনা একটা ছোট্টো নাটক বাচ্চাগুলোকে দিয়ে করালাম আর অন্যান্য কিছু ইভেন্ট আমরা আমাদের ছোটো ছোটো রাখলাম সবাই যেটা পার্টিসিপেট করে পারে সেখানটা তা এ ব্যাপারে এ ব্যাপারে আপনি আপনার কী মনে হয় যে না ইয়ে এর মধ্যে ছোট্টো একটা মানে ধরুন পাঁচ থেকে ছটা নাচ নিয়ে একটা ছোট্ট স্কিট করে হয়ে যাবে না মা মহিষাসুরমর্দিনী আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা খুব ভালো হয় না যদি আপনি কালকে আসেন তাহলে মুখোমুখি কথা হবে অনুষ্ঠানটা আমরা মোটামুটি একটা ও মানে প্রস্তুতি নিয়েছি অনুষ্ঠান হচ্ছে তাহলে কালকে আসুন একদম ডিটেলে কথা হবে যাবে ও ও ভালো থাকবেন ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন ওকে হ্যাঁ হ্যাঁ